আমার প্রিয় সাগররাজ রেস্তোরাঁ থেকে চিলি চিকেন চাউমিন এবং মিষ্টি অর্ডার করেছিলাম কিন্তু এই রেস্তোরাঁয় ক্যাশ অন ডেলিভারির বিকল্প ব্যবস্থা নেই তাই আমি আমার অর্ডারটি বাতিল করতে চাই